ভারতীয় সমাজের ধর্ম হলো অনেক রকমই ধর্মের ভূমিকা আছে যেমন এই বাঙালি হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ও প্রত্যেকটা ধর্মে আমরা বাঙালির ভারতবর্ষে আমরা বাস করি এবং সবাইকে মিলেমিশে একই ভাবে থাকতে আমরা পছন্দ করি এবং ভারতের বৈচিত্র্যময় হলো ওগুলো হলো রাখার জন্য আমরা সবাই যে যার ধর্মকেই বিশাল ভালোবাসি এবং যেমন আমি বাঙালি আমি বাঙালিকে বাঙালি ধর্মহীন আমি যে হলো তা আমি হ্যাঁ আমরা হিন্দু আমি হিন্দু বলে আমি সব জায়গায় ঠাকুরের নারায়ণের পূজা করি কিন্তু খ্রিস্টানরা খ্রিস্টানরা কোনো মূর্তি পুজো পুজো করে না যিশুকে ওরাও খুব শ্রদ্ধা করে তাই লিখে মুসলমানরা নামাজ পড়ে ওদের ওই ওই বৈচিত্র্যময় থাকে যে ওরা মন্দিরে যেয়ে নামাজ পড়ে ওদের মসজিদ ওরাই পছন্দ করে আর কিন্তু আমরা সব জায়গায় সব ঠাকুরকেই প্রণাম করি কিন্তু অন্য অন্য জাতিরা জাতিরা তারা তার নিজেদের নিজেদের নিজেদের ধর্মটাকেই নিজেরা পছন্দও করে কিন্তু মানুষের হিসাবে আমাদের এটা করা উচিত নয় কিন্তু আমরা যে যার যে ধর্মে বাস করি সেই ধর্মের মানুষকে আমি যেমন আমি যেমন হিন্দু আমি প্রত্যেক দিন নারায়ণের সেবা করি এবং সেবা করে নিত্য সেবা করি কিন্তু ওইটা মুসলমানরা এটা করে না তাদের মসজিদে যে দিনে ইচ্ছে হলো সেদিনে যেয়ে এক দিন যেয়ে সপ্তাহে শুক্রবার যেয়ে নামাজ পড়ল বা সেটাও সবাই সবসময় করে না খ্রিস্টানরা গিয়ে তাদের সেই যিশু খ্রিস্টানের জন্মদিনটাই বেশি ঘটা করে পালন করে আর কোনো কিছুই করে না আর আমাদের এমনি গুরু নানকের জন্মদিনে গুরু নানকের দিনেই ওরা করে কিন্তু আমরা প্রত্যেকটা আমাদের হিন্দুদের কত রকমের পূজা পার্বণ আছে আমরা সবটাকে খুব মান্য করি এবং হিসাবে পড়া মানে ভারতবর্ষের বৈচিত্র্য হিসাবে আমরা নাগরিক হিসাবে এইটাই এরকম যে যে যার জাতি ধর্ম সবারই সমান কিন্তু যে যার তার কাছে সেটাই সবচেয়ে বড় ধর্ম